হ্যালো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে তোমরা সবাই ভালো আছো হ্যাঁ হ্যাঁ বলে দেব তুমি পটল বাড়িতে আছে হুম তো পাঁচশ গ্রামের মতন পটল নেবে নারকেল কোড়া থাকলে নারকেল নেবে তারপর পেঁয়াজ কুচি তো সাধারণত বাড়িতেই থাকে পেঁয়াজ নেবে রসুন তারপর রসুন বাটা পোস্ত বাটা তারপর লেবুর রস ওই যা যা আছে ওরকম করে দেবে আর ধনে জিরে না পটল যদি একটু কাঁচা হয় তাহলে ভালো পাকা হলেও চলে যাবে কিন্তু বেশি টেস্ট লাগবে না হ্যাঁ গরম মশলা দিতে হবে ওটা স্বাদ মতো দেবে এক থেকে দু চামচের মতো তার বেশি হ্যাঁ দই দিলেও ভালো লাগবে তারপর কাশ্মীরি লাল লংকা গুঁড়োটা দেবে তারপর সর্ষের তেল তারপর ওই পটলটাকে ধুয়ে নেবে তারপর সর্ষে পোস্ত কাঁচা লংকাটা বেটে নিয়ে পিয়াজ কুচি নিতে নেবে তারপর ওটা তেল দিয়ে ভাজবে দু চামচের মত দেবে না ব্যাস অতটা দিলেই হয়ে যাবে নারকেল সর্ষে পোস্তবাটা লেবুর রস মিষ্টি ওর সাথে সাথে একটু একটু করে দেবে দেবে এক একটু মতন স্বাদ মতো দেখে নেবে কতটা হচ্ছে গ্রেভি হবে তো তাই দেখে নেবে না না পটলটা সিদ্ধ করে না তুমি ধুয়ে পর কড়ায়ে ভেজে নেবে তুমি পটলটা নেবে নেবে ধুয়ে পরে লম্বা লম্বা কেটে নেবে কাশ্মীরি লংকা তুমি দেখো তোমার বর যেমন ঝাল খায় সেরকমভাবেই তুমি নেবে যদি বেশি ঝাল খায় তাহলে একটু বেশি দেবে আর যদি কম ঝাল খায় তাহলে কম দেবে হ্যাঁ দেখো তুমি কেমন করবে ও টমেটো কুচি দেবে তুমি টমেটো দুটো মিক্সারে পেস্ট করে দেবে না পেস্ট করে উপরে দিয়ে দেবে না নারকেলটা কোড় মানে কুচিটা একদম গুঁড়ো মিহি মতন করবে তাহলে উপরে ছড়িয়ে দেবে ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে তুমি করো তখন আমাকে পাঠাবে ঠিক আছে ঠিক আছে রাখছি